আমি যে গ্যাসটি কিনেছিলাম তার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে যেমন আমার টাকা পয়সা অনেক বেশি বেরিয়ে যাচ্ছে কারণ গ্যাসের দাম দিন দিন বাড়ছে কাঠে রান্না করলে হয়তো কম টাকার মধ্যে হয়ে যায় যার জন্য বাড়িতে সাশ্রয় হতো কিন্তু গ্যাসের জন্য আমার প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে